হ্যাঁ আমি শেয়ার বাজারের সম্পর্কে কিছুটা হলেও সচেতন যেমন এই ও ভোট নাম ভোটের পর কিছুটা হলেও ওপর ওপর নিচ হয়েছে ওঠা নামা হয়েছে শেয়ারটা সোনার দামের উপর ও ওঠা নামা হয়েছে বিজেপি জেতার পরে অনেকটা এটা আপ ডাউন দেখা গিয়েছে আর যেটা অনলাইন অ্যাপস আছে অনেকগুলো আপস্টক্স মিউচুয়াল ফান্ড আর এঞ্জেল ওয়ান এইগুলো অনেক অনেক অ্যাপস আছে তাতেও অ্যাডস টিভিতে দেখাচ্ছে যেটাও যেটাও দেখা মানে যেটাও চা ইনভেস্ট করতে বলে এতে আর কোনো ঝুঁকিপূর্ণ বলে আমার মনে হয় না আপনি যদি বুদ্ধি করে যদি কাজটা করতে পারেন যদি দেখতে পারেন কখন উঠছে কখন নামছে সেই যে মানুষ ভালো করে যে কে কেয়ারফুলি করে তাহলে নিশ্চয়ই এটা লাভজনক